আমি সারাদিনে যখনই সময় পাই একটু খবরগুলো দেখি আর কি আর বেশিরভাগটাই অবশ্যই রাজনীতি সমাজে কী সমস্যা চলছে সেগুলোর উপর বিনোদনও দেখি বিজ্ঞান বিষয়েও দেখি খেলাধুলো দেখি খুব কম শিক্ষা নিয়েও দেখি সবই মোটামুটি দেখি